হ্যাঁ আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে আমাদের ফ্যামিলি মেম্বার খুব সীমিতর মধ্যে পাঁচজন সাতজনের মধ্যে মেম্বার আর আমাদের পাশাপাশি যে বন্ধুগুলো হয় বন্ধুগুলো মানে আমাদের খুব একটা মানে কাছের মানুষ মানে আপদে ডাকলে বিপদে ডাকলে যে কোনো সময় এসে পাশে দাঁড়ায় তারা তাদের স্বার্থপরতা দেখায় না স্বার্থপরতা মানে যে আমি এটার জন্য এ কাজটা করে দেবো আমাকে পয়সা দে তারপর এই কাজটা করবো এই যে স্বার্থপরতা মানসিকতা এই মানসিকতা কিন্তু সচারাচর আমরা দেখতে পারি না একটা বিপদে পড়লাম হঠাৎ করে দেখা যাচ্ছে বাড়ির দাদু দাদু অসুস্থ দাদুকে নিয়ে আমাকে হসপিটাল যেতে হবে তো হসপিটাল সাথে সাথে কোনো একটা বন্ধুকে ফোন করলাম যে বন্ধু দাদুর এই এই ব্যাপার হয়েছে একটা গাড়ি ফোন করে দে না তো সঙ্গে সঙ্গে একটা অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে দেওয়া তারপরে আমি যদি আমার সাথে সে গাড়িতে চেপে দাদুকে হসপিটালে কিংবা নার্সিংহোমে নিয়ে গিয়ে অ্যাডমিশান করিয়ে দেওয়া কোথায় কি লাগবে কোথায় চিকিৎসা করাতে হবে কোথায় ট্রিটমেন্ট করাতে হবে কোথায় রিপোর্ট করাতে হবে কোথায় মেডিসিন আনতে হবে সারা রাত জেগে সে থেকে কিন্তু একটা বন্ধু করে দেবে যেটা আমাদের পাশাপাশি বাড়ির বন্ধুর মধ্যে আমি বিরাটভাবে দেখেছি আর এর কোনো তুলনা হয় না বিকল্প হয় না ওই মুহুর্তে ওই সিচুয়েশনে হয়তো পয়সা দিয়েও আমি লোক পাবো না হয়তো আমার কাছে দেখা যাচ্ছে পয়সা আছে কিন্তু পয়সা থাকলেও সেই যে টাইমটা রাত্রিরে বারোটায় একটায় দুটোয় যে কোনো টাইমই হোক না কেন সেই টাইমে কিন্তু ওই বন্ধুটাই ছুটে আসবে আমার পাশের বাড়ির বন্ধুটা সেই তো আমার প্রকৃত বন্ধু আপদে বিপদে সবসময় আসে পুজো পার্বণে আর সেই বন্ধুটির সাথে আমার মেলামেশা করতে ভীষণ ভালো লাগে